আমার বন্ধু একটি বইয়ের বিষয়ে বলেছিলো যে এই বইটির গল্প খুব সুন্দর আমাকে কেনার জন্য অনেক বার বলেছে যে তুমি কেন ওর শোনা কথায় আমি সেই বইটির কিনেছিও এবং যখন পড়তে বসি সেই বইটির বইটি হচ্ছিলো গল্পের বই গল্পের নাম হচ্ছে গিসা ওই বইটি আমার বন্ধুর খুব ভালো লেগেছে কিন্তু আমি যখন পড়তে পড়ি পড়তে পড়তে আমার কেন কি জানি কেন ভালো লাগে না কিন্তু আমার বন্ধুর তো ভালো লেগেছে এটাই হয় যে সব মানুষের চিন্তা ভাবনা মত এক রকম নয় সবাই মত আলাদা সবাই দেখতে আলদা যে রকম সবারের মতও আলাদা সবারের পছন্দও আলাদা সেই জন্য আমার বন্ধুর হয়তো সেটা পছন্দ হয়েছে কিন্তু আমার সেই বইটি পছন্দ হয় নি আমি বহুবার চেষ্টা করেছি বইটি পড়ার আমি যতোবারই পড়তে যাই ততবার আমার ভালো লাগে না বলে আমি সেই বইটি আবার বন্ধ করে রেখে দিই